যে আপনার দোকান থেকে যে জুতোটা নিয়েছিলাম যে জুতোটা কিনে এনেছিলাম হ্যাঁ সেই জুতোটার দাম কিন্তু অনেকটা বেশি নিয়েছেন কারণ আমি ওই হুম বলুন কোথায় কেননা আমি অন্য দোকানেও ওখানে ওই একই জুতো দেখলাম যে যেটা অনেকটা মানে দাম কম হ্যাঁ দেখেছি একই সেম একই কোম্পানির মাল আমি ওই জন্যেই বলছি না কেননা আমার ঠিক পছন্দ হচ্ছে না আপনি কাইন্ডলি একটু ফেরত নিন আমার খুব ভালো লাগবে কেননা তো আমি আপনার ওই জুতোর ওই দামে আমি নেবো না

তালে আমি কী করবো কেন থালে আপনি তাহলে একটু থালে দামটা কমিয়ে নিন আমি হ্যাঁ এবারে আমি কী করে জানবো আমি এখানে এখানে অন্য দোকানে ভেরিফাই করে দেখলাম যে একই কোয়ালিটির জুতো এখানে এক বলছে আর ও আপনি অনেকটাই বেশি বলচেন আপনি তো ওইটা তো আমায় পাঁচশো টাকার মতো নিয়েছেন

আচ্ছা এ গেলে তো